গাজীপুর থেকে চন্দ্রকোনা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমি একটি ক্যাব ভাড়া করেছিলাম কিন্তু গাজীপুর থেকে আমি লোকেশন চেঞ্জ করে ঠাকুরবাড়ি বাজার যাওয়ার জন্য ওখানে ড্রাইভারকে আমি আবেদন করছি উনি যেমন ওখানকে এসে আমাকে নিয়ে যায়